ভারতে অনেক ব্যবসায়ী আছেন যারা ভারতের শিক্ষা বিনোদনের জগৎকে এগিয়ে নিয়ে গেছেন এছাড়াও শিল্পপতি এবং নেতাদের অবদান তো আছেই তারা নানা অনুষ্ঠানে সব ধরনের অনুষ্ঠান করানো বাচ্চাদের নাচ গান অঙ্কন প্রতিযোগিতা এছাড়াও কোনো একটা প্রতিষ্ঠানকে বড় করে তোলা তাদের অবদান প্রচুর এবং বাণিজ্যিক ও পরিবহণের দিক থেকেও নেতাদের তরফ থেকে রাস্তা ও ঘাট বাগানো এবং তাদেরকে বড় করা চওড়া করে তোলা এবং যাতায়াতের সুবিধা এগুলি শিল্পপতি বা নেতাদের ছাড়া সম্ভব নয় তাদের সাহায্য নিয়েই আমাদের ভারত আজ এগিয়ে চলেছে অনেক ব্যবসায়ী শিল্পপতি নেতা আছেন যারা এই প্রযুক্তি শিক্ষা বিনোদন বাণিজ্য এবং পরিবহণ পরিবহণের মাধ্যমে ভারতকে অনেক উন্নতির জায়গায় পৌঁছে দিয়েছে তাদের নাম হয়তো জানি না কিন্তু দেখি যে সমস্ত ধরনের মানুষই ভারতের এই উন্নতির ক্ষেত্রে এগিয়ে আসে এবং ভারতকে উন্নতির দিকে সাহায্য করেন নেতা ও শিল্পপতি এবং ব্যবসায়ীরা এর ফলেই আমাদের এগিয়ে যে যাওয়ার পথ সুগম হয় উন্নতির ক্ষেত্রে